আমি যতটা জানি যে নাচ হচ্ছে একটা শিল্প তো নাচ শেখার যারা আগ্রহী তাদের জন্য যতটা সহজ মনে হয় ততটা সহজ নয় তো নাচের অনেক কিছু নিয়মও থাকে নাচ নাচ শিখতেও অনেক ইয়ে অভিজ্ঞতাও লাগে নাচ নাচটা যতটা সহজ মনে হয় ততটা সহজ নয় এবার নাচ যেহেতু আমার আমার স্বপ্ন সেই জন্য হয়তো আমাকে আমার কাছে অতটাও কঠিন মনে হয় না তো আমি যত যখন নাচ শিখেছি তখন ভালো লাগে আমার নাচ করতে অতটাও খারাপ মানে আমার অভিজ্ঞতা হয়নি যত যতবার আমি নাচ করেছি এবার অনেক এবার অনেক মানুষ আছে যারা নাচকে ভালো চোখে দেখে না তাদের মনে হয় যে নাচ করা ভালো না তো তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা আমি বলতে চাই যে নাচ হলো একটা শিল্প নাচ যাদের শেখার মানে মন থেকেই ইচ্ছা তারা নাচের নাচটাকে নিয়ে যারা এগোতে চায় মানে তারা ভবিষ্যৎ তাদের ফিউচার ঠিক করতে মানে কেরিয়ার যারা করতে চায় নাচের তো তাদের কেরিয়ার সেটাকে নিয়ে ধরে থাকলে তাদের কেরিয়ারও চেঞ্জ হয়ে যায় তো যারা মনে করে যে নাচে কোনো ভবিষ্যৎ নেই ফিউচার নেই কেরিয়ার নেই তাদের জন্যে বলতে চাই যে না নাচ যারা সত্যিই নাচের এর ভক্ত যারা নাচতে জানে নাচ শিখতে চায় তাদের জন্য তাদের কাছে নাচ নাচ নিয়ে এগানোটা ভালো উচিত যার যেটা ইচ্ছা আমি তাদেরকে সাপোর্ট করি যে তারা যেন যাদের যারা ইচ্ছুক তারা যেন নাচটা নিয়ে এগিয়ে যায়